যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি প্রতিদিন সকালে পাখিদের খাবার খেতে দিই তখন আমি দেখি যে অনেক রকমের পাখি খাবার খেতে আসে এবং প্রতিদিনই রঙে বেরঙের পাখিদের দেখতে পাই এছাড়াও কিছু পাখি দেখতে পাই যারা মাঝে মাঝে আসে তাদের দেখতে খুব সুন্দর হয় তাদের গায়ের রঙ নীল ঠোঁটটা লাল রঙ এর এবং চোখ খুব সুন্দর এবং তাদের আকৃতিও অনেক ছোটো হয় অন্যান্য পাখিদের তুলনায় এই পাখিদের দেখতে অসাধারণ লাগে আমার আমি প্রতিদিন সকালে যখন আমার খাবার খেতে দিই পাখিদের তখন তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি মাঝে মাঝে আমার খুব মনে হয় তাদের যদি কিছু ফটো তুলতে পারতাম তাহলে খুব ভালো হয় সেই ফটো আমি পরে ফোন থেকে দেখতে পেতাম তাছাড়াও আমি সেই ফটোগুলো কিছু কিছু কম্পিউটার থেকে বের করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখতে পারতাম এছাড়াও আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠ আসে সেখানে যদি বিকালে যাওয়া হয় তাহলে অনেক নতুন নতুন পাখিদের দেখা যায় যাদের আমরা আগে কখনো দেখিনি একদিন আমি সেই মাঠে বিকালে গিয়েছিলাম এবং কিছু নতুন নতুন পাখিদের দেখেছি তাদের দেখতে দেখে আমার খুব ভালো লেগেছে এবং কিছু নতুন পাখির ও ফটো তুলেছি অনেক কষ্ট করে আর তাছাড়াও আমাদের গ্রামের বাড়ির থেকে কিছুটা পথ গেলে একটা জঙ্গল পড়ে সেখানেও মাঝে মাঝে আমি যাই সেখানে গিয়ে কিছু পাখি দেখি যেমন শালিক টিয়া ময়না ককিল বাবুই ফিঙে শকুন কাঠঠোকরা চড়ই কাক পায়রা এই পাখিগুলোকে দেখে আমার মনে হয় খুব ভালো হয়ে যায় আমি তাদের ফটো তুলি এছাড়া কিছু নতুন পাখি দেখি তাদেরও ফটো তুলি তোমাদের গ্রামের বাড়ির মানে পুকুর থেকে কখনও মাছরাঙা পাখি যখন মাছ ধরে খায় তখন খুব দেখতে ভালো লাগে সেটাও আমি ফটো তুলি আমাদের গ্রামে যে নদীটি আছে সেখানে যখন আমি বিকালে যাই তখন দেখি যে সারি সারি বক্স উড়ে মাঠের সেগুলোরও ফটো তুলি